হ্যালো বলুন হ্যাঁ বলুন শুন

আচ্ছা আচ্ছা বলুন এখন আপনি তো অনেক অঙ্কের সোনা নিতে চাইছেন তো দোকানে আসুন দোকানে আপনার সব রকমভাবে দোকানে আসলে আমি ক্যাটালগ দেখে সব রকমভাবে বলব বুঝতে পেরেছেন যে যেহেতু আপনার আগে তো মানে মূর্তিটা আপনি এক কেজি বলছেন কিন্তু যে দেখাচ্ছে মূর্তিটার ফিগার যখন তৈরী করব তখন এক কেজিতে দাঁড়াবে না হয় বেশি হতে পারে নয় কম হতে পারে এবার ঐজন্য আমি দামটা পারফেক্ট বলতে পারছি না কারণ আপনি হয় ওজনটা তখন বেশি হতে পারে বা কমও হতে পারে হ্যাঁ যার কারণে আপনি মূর্তিটা তৈরী করার পরে আমি এখন রেটটা আপনাকে বলতে পারি যে রেটটা এই চলছে ভরি ভরির রেটটাই এমন চলছে সিওর সিওর না না আমাদের আমাদের আমাদের আমাদের দোকানটা তো হলমার্ক যুক্ত দোকান এখানে আপনি ঐ ঐগুলো পাবেন না এখানে সততার সঙ্গে কাজবাজ করা হয় বুঝলেন

আপনি আসুন তারপরে সব কিছু সো সামনাসামনি কথা বলব বুঝলেন একদম নিশ্চিন্তে চলে আসুন নিশ্চিন্তে চলে আসুন হুগলি বাস স্ট্যান্ড থেকে এসে সোজা পঞ্চাননতলা চলে আসবেন বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে তো তাহলে তো আরও ভাল তাহলে তো আরও ভাল আপনি দোকানে আসুন আমার কাছ থেকেই যে করতে হবে তেমন না আপনি আসুন দোকানে দেখুন পরিস্থিতি কাস্টমার বা আমার এলাকায় মানুষের সঙ্গে কথা বলে দেখুন আমার পরিচিতিটা তারপরে আপনি মাল করবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবাইকেই চিনি সবাইকে চিনি ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন রাখুন